হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমার স্টুডিও আছে বলুন হ্যাঁ হ্যাঁ ফোটো শ্যুট করি আমি হচ্ছে অনুষ্ঠানটা আপনার কদিনের লাগবে বলুন ও বিভিন্ন জায়গায় গিয়ে হবে তাই তো জায়গাগুলো কি জায়গাগুলো কি দূরে দূরে না কাছাকাছি কোথাও হ্যাঁ সে তো অবশ্যই কেননা হবে এত কিছু মালপত্র বয়ে নিয়ে যেতে হবে ক্যামেরা ট্যামেরা স্ট্যান্ড সমস্ত বয়ে নিয়ে যেতে হবে না হ্যাঁ সেগুলো আমাদের সেগুলো আমাদের ওগুলো নিয়ে আপনাদের কাছ থেকে টাকাটা নেওয়া হবে তো আপনাদের মানে কী রকম ফটোগ্রাফি চাই স্টিল ফটো না কি হচ্ছে এমনি ভিডিওগ্রাফি নর্মাল ফটো হলেও চলবে দুটোই হবে তাই তো সিঙ্গেল সিঙ্গেল যদি বলেন আপনি সিঙ্গেল সিঙ্গেল করবেন তাহলে অবশ্যই টাকা একটু বেশি পড়বে আর যদি একসাথে করেন কনট্রাক্টটা তাহলে টাকাটা একটু বাজেট কম থাকবে আর কি আর আপনার ফোটোগ্রাফি কতগুলো হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে যদি যদি বলেন আপনি কতগুলো ফটো তুলবেন সেগুলো সেই হিসেবে কনট্রাক্ট করবেন সেরকমও করতে পারেন যদি বলেন আপনি দিন হিসাবে কনট্রাক্ট করবেন সেরকমও করতে পারেন আপনি সারা দিনে যত খুশি ফটো তুলতে পারেন কোনো সমস্যা নেই আর যদি বলেন ফোটো হিসাবে ইয়ে করবেন কনট্রাক্ট করবেন তখন একটা আলাদা টাকা লাগবে পার ফটো পিস লাগবে আর কি লোকেশান লোকেশানগুলো কি দশ কিলোমিটারের বাইরে না হচ্ছে ভেতরে ও সেগুলো ধরুন আপনার তো তিন চার দিন লাগছে তিন চার দিন ধরে যেহেতু করতে হবে কাজটা কত দশ হাজার দেবেন দশ হাজারের মধ্যে হয়ে যাবে দশ হাজারের মধ্যে হয়ে যাবে আপনার বিয়ে রিসেপশান নিয়ে যদি বলেন হচ্ছে বিয়েতে জাস্ট ফটোগ্রাফি করবেন তাহলে হচ্ছে পনেরো হাজারের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে আর যদি বলেন ভিডিওগ্রাফিও করবেন বিয়ের সময়ও তখন তাহলে হচ্ছে প্রায় কুড়ি বাইশ হাজার টাকার মতো পড়ে যাবে আপনার বাজেট যেটা যেটা লাগে সেটা বললাম আর কি তারপর কনট্রাক্ট হওয়ার পরে তখন দেখা যাবে সেরকম করা যাবে না তাহলে কত আঠেরো হাজার থেকে কুড়ি হাজার দেবেন টোটালটা বারো তেরো হাজার বললে দেখুন হচ্ছে এত দিন তিন চার দিন যেহেতু অনুষ্ঠানটা আপনাদেরকে একটা ইয়ে মানে এক্সট্রা লেবার নিয়ে যেতে হবে সব বয়ে নিয়ে যাওয়ার জন্য ক্যামেরাগুলো বয়ে নিয়ে যেতে হবে স্ট্যান্ড বয়ে নিয়ে যেতে হবে লাইট বয়ে নিয়ে যেতে হবে সেইগুলো না তাহলে ষোলো সতেরো হাজার টাকা দেবেন এর থেকে কমলে আর লস হয়ে যাবে আচ্ছা পনেরো হাজার টাকাই দেবেন এর থেকে কম হলে লস হয়ে যাবে পুরোপুরি ঠিক আছে আর আপনাকে হচ্ছে আমি আমার গুগলপের নাম্বার পাঠিয়ে দিচ্ছি আপনি হচ্ছে টাকাটা পাঠিয়ে দেবেন কিছু অ্যাডভান্স